আমার স্থানের মূল শিল্প বা কারুশিল্প গুলি হল চিত্রশিল্প এখানে চিত্র অঙ্কন করা হয় এবং বস্ত্রশিল্প এখানে তাঁতশিল্প মৃৎশিল্প সেইগুলি অন্যান্য স্থানের শিল্প থেকে আলাদা এইখানে যে যন্ত্র তৈরি হয় সেইগুলি অন্য কোথাও পাওয়া যায় না এখানে এখানে যে মাটির জিনিসগুলো তৈরি হয় সেটি সেটি কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত যেটি অন্য কোথাও পাওয়া যাবে না এই এটি এইখানেই বিখ্যাত অন্য জায়গায় পাওয়া যাবে না যেখানেই যাও না কেন কোথাও দেখতে পাবে না এইটিই শুধু কৃষ্ণনগরেই দেখতে পাবে মাটির পুতুল আর এইখানের শিল্পকারু খুবই ভালো হাতের কাজগুলো খুবই সুন্দর যেমন জিনিস দেখতে সেরকমও জিনিসটা খুবই সুন্দর তৈরি হয় হাতে নিজের হাতে বানানো আর যেইখানেই যাও না কেনো তুমি কোনও অন্য অন্য কোনও জায়গায় পাওয়া যাবে না শুধু কৃষ্ণনগরেই পাওয়া যাবে মাটির পুতুল